আমি দার্জিলিং যাওয়ার জন্য একটা ক্যাব বুক করি এর ফলে তো সেই ক্যাবে যখন আমি যাই যে চালক যিনি ছিলেন উনি খুব ভালো রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যান এবং গাড়ি খুব ধীরে চালান এবং সেখানে আমাদেরকে খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে সেখানে সাবধানে আমাদেরকে পৌঁছিয়ে দেয় এবং ঠিক একইভাবে আমাদেরকে একইভাবে সে সাবধানে ঠিক নিজের দায়িত্ব সহকারে আমাদেরকে নিয়ে আসে এবং রাস্তায় বা সেখানে তিনি খুব ভালোই ব্যবহার করেছেন এরফলে আমাদের যাতায়াতে আসাতে কোনো অসুবিধা হয়নি আর ওনাকে টাকা ভাড়ার ভাড়ার টাকা কমানো বলায় উনি কমিয়ে দিয়েছেন তাই ড্রাইভারের ব্যবহার খুব ভালো এর ফলে আমরা সবাই ড্রাইভারকে সবাই আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়েছি